হ্যাঁ হ্যালো কে বলছেন ও আচ্ছা আচ্ছা এটা তো তোর নতুন নাম্বার সেই জন্য চিনতে পারিনি হ্যাঁ বল হ্যাঁ এবারে সবাই যেরকম বলছে এবারে শোন যেহেতু মেলার পৌষ মেলার জন্য এবারে ফসলের যা মানে ফসল কাটতে হবে মেলার জন্য তো এবারে সেরকম আমি দিকটা ভাবছিলাম রাতের বেলায় যে কাটতে তো হবে কারণ মেলার জন্য মেলার জমি ফাঁকা করতে হবে কিন্তু এখন তো কাটার উপযোগী হয়নি না তো ফসল ফলতে তো হবে হ্যাঁ সে তো বুঝতে পারছি এবারে মেলায় যারা অধিদায়ক আর এ আছে যারা কমিটিয়ান আছে তো তাদের সাথে কথা বলে একটু দেখ না যদি যেদিন মেলা তার তার এক দুদিন আগে হলে হয় না কি মাঠ ফাঁকা করে দেওয়ার জন্য হ্যাঁ সেইদিকটাও কিন্তু এই দিকটাও তো দেখতে হবে না কারণ ফসলগুলো না হলে আমাদের এতদিনের সব কষ্ট বৃথা হয়ে যাবে না হয়ে যাবে তবে যে আশাটা করেছিলাম আর কিছুই না পাঁচ ছ দিন রাখলে হয়তো ফসলটা একটু ভালো ভাবে হতো কিন্তু যদি আর দু তিন দিন পর কেটে দেওয়া হয় সেরকম ফসলটা তো হবে নি তো একটু লস খেয়ে যেতে হবে লস হবে নি অবশ্য কিন্তু যেরকমটা চাইছিলাম সেরকমটা হবে নি আসলে হ্যাঁ তো তো আমাদের যেই জায়গায় জমিগুলো আছে আর কি মানে যে জায়গাগুলো পড়া জমি আছে সেখানে দোকান আগে থেকে বসাতে বলতে হবে আর জায়গায় ফসল আছে সেই জমিগুলো একটু না হয় দেরি করে বসাবে অন্য মেলা থেকে দোকান আসতে আসতে হ্যাঁ মেলা কমিটির সাথে কথা বলে তাহলে দেখ তো হুম হুম হুম তাহলে হচ্ছে হ্যাঁ সে তো সেটাই সেটাই আগে কেটে দিলে একটু তো লস হবেই না কি করবি কিছু নাই এমন টাইমে মেলাটা হয়ে গেল হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে